হ্যাঁ এটা কোভিড ভ্যাক্সিন সেন্টার বলুন হুম ভ্যাক্সিন তো ওরকম প্রতিদিন দেওয়া হয় না ঠিক আছে ডেট থাকে মঙ্গলবার আর শনিবার দেয়ার সময় দশটা থেকে একটা অবধি আমাদের লোকেশান হচ্ছে ফলতা হসপিটাল ঠিক আছে আপনি কোত্থেকে বলছেন বলুন ও আচ্ছা আপনি ওই দুশো ছেচল্লিশ আছে ওতে উঠবেন সরাহাটে নামবেন সরাহাটে নেমে সরাহাট থেকে ফলতার অটো আছে ওখান দিয়ে অটোয় উঠে ফলতায় নামবেন বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটুখানি হেঁটে আসবেন হসপিটালে চলে আসবেন আপনি শনিবার আসবেন শনিবার প্রথম ভ্যাক্সিন হচ্ছে আপনি কি ভ্যাক্সিন নিয়েছেন একটাও আচ্ছা তাহলে চলে আসবেন দশটার দিকে সামনের শনিবার

আচ্ছা ওকে

আপনি কি একা আসবেন ও না আর কোনো এখন তো ভিড় কম হচ্ছে হ্যাঁ আপনি লোকজন দেখতে পারেন ঠিক আছে হুম আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি